হ্যালো অমিতদা বলছো আমি বলছিলাম ভালো আছো হ্যাঁ আমারও এক না না কাটা হয়নি কখন কাটবো সেই জন্যই তোমাকে ফোন করছি কেমন চাষ বাস হলো হ্যাঁ ও ছিলো না আমাদের এখানে কাটা চলছে কিছু নানা জায়গায় মেশিন টেশিন দিয়ে কাটা চলছে কিন্তু আমাদের তো জলা জায়গা ওই জন্য না দাদা মহারাজটা লাগিয়েছি আর লাগিয়েছি ফলন কেমন হয়েছে তোমাদের ওদিকে সব মেশিনেই কেটেছে না কি হুম তা ঠিক আমাদের এদিকে অনেকে মেশিনেই কাটছে তবে আমার দেড় দুই মেশিনে কাটলেও আমি বাকিটা দিয়েই কাটবো ভেবেছি হয়তো গরু ছাগল আছে বুঝতে পারছো ওদের জন্য তো খড়ের দরকার তারপরে সামনে নবান্ন আছে ধান তো লাগে রোগে ভালোই প্রকোপ আছে গো অনেক কিছু দিয়েছি দেখি কাজ কেমন হয় ধান সেরকম শীষ ভালো হয়নি সেটা আমি দিয়েছিলাম তুমি কী ব্যবহার করলে তাহলে কি ধান কি মেলার আগেই কেটে নেবে নাকি দেখছি সেরকম কিছু নেই সামান্য কিছু আছে ও আমিও ওই ঘরে খাবার জন্যই ওরকমই লাগিয়েছি হ্যাঁ অনুষ্ঠান উৎসব তো ভালোই হয় ঠিক আছে যা চাষের আচ্ছা ঠিক আছে রাখো